আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো যেমন দীপাবলি হোলি উগাদি সংক্রান্তি চড়ক মেলা ভীম মেলা এরকম আরও নানান সাংস্কৃতিক উৎসব আছে যেগুলি খুব ধুমধাম করে পালন করা হয় আরও যাবতীয় সব উৎসব আছে সেগুলো ছোটোখাটোভাবে পালন করা হয় কিন্তু এইগুলি হোলি উগাদি এবং ভীম মেলা চড়ক মেলা দীপাবলি এইগুলি খুব ধুমধামভাবে পালন করা হয় এগুলিতে সব মানুষজন পূর্ব মেদিনীপুরের সবাই ভালোভাবে মজা করে বা ভালোমন্দ খাবার করে খুব অন্য রকমভাবে জীবন কাটায় এই দিনগুলি বা এই উৎসবগুলিতে এবং এই সাংস্কৃতিক উৎসবে তারা অনেক কিছু বিশ্বাস করে এমন ঐতিহ্য আছে যেগুলি এই অন্য উৎসবে তেমন কোনো কিছু করে না কিন্তু এই উৎসবগুলিতে অনেক কিছু অনুষ্ঠানের আয়োজন করে অন্যান্য যেমন অন্য পুজোর থেকে আলাদা বা অন্য উৎসবের থেকে আলাদা যেমন প্রতিদিন একদিন খেলাধুলো আয়োজন করা হয় একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন কবিতা আবৃত্তি নৃত্য অনুষ্ঠান এবং খেলাধুলার ক্ষেত্রে ছোটা দৌড় প্রতিযোগিতা এবং রিলে রেস এরকম নানান যাবতীয় খেলা আছে এই দিনগুলোতে করা হয় এবং তার পরের দিন তিন নম্বর দিনে এমন অনুষ্ঠান করা হয় যেমন অর্কেস্ট্রা অর্কেস্ট্রার মাধ্যমে অনেক কিছু সবাই আনন্দ উপভোগ করে কিন্তু অন্যান্য উৎসবে এরকম আনন্দটা উপভোগ করতে পারে না কিন্তু এই দিন বা এই উৎসবগুলিতে যেমন হোলি এবং দীপাবলি এই দিনগুলোতে অনেক উপভোগ করতে পারে